সুজলা সুফলা শস্যশ্যামলা এই পশ্চিমবঙ্গ কৃষি পণ্য অর্থাৎ কৃষি থেকে উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য এই সুজলা সুফলা শস্যশ্যামলা পশ্চিমবঙ্গ অনেকাংশে কৃষির উপর নির্ভরশীল পশ্চিমবঙ্গের উৎপাদিত প্রধান চাষ হল ধান চাষ তাই পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে বলা হয় ধানের গোলা এই ধান থেকে উৎপাদিত হয় চাল সেই চাল সারা দেশে তথা বিশ্বের অন্যান্য দেশেও রপ্তানি করা হয়ে থাকে এছাড়াও আছে বিভিন্ন ধরনের শাক সবজি ডাল আলু ও অন্যান্য ধরনের শস্য তাছাড়াও আছে রেশম কীট এগুলির সাহায্যে নানাভাবে সারা পশ্চিমবঙ্গের মানুষ বা সারা দেশবাসী নানাভাবে উপকৃত হয়ে থাকে এই সমস্ত উৎপাদিত সামগ্রী গ্রামের চাষি ভাইরা চাষ করে ভরসা করে থাকে স্থানীয় বাজারের উপর তাছাড়াও আছে বিভিন্ন শহর বা শহরতলিতে পৌঁছে যায় বিভিন্ন পাইকারের সাহয্যে উৎপাদিত সামগ্রী হিমঘরের সাহায্যে এগুলিকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে সমস্ত প্রক্রিয়াকে সমস্ত প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার অনেকাংশে সাহায্য করে থাকে